হ্যাঁ দাদা বলছি এই পেট্রোলের দাম এত বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছেন কেনো দাম বাড় তো উপর থেকে বুঝতে পারছি কিন্তু আপনারা আমি দেখেছি অন্যান্য পেট্রোল পাম্পের যেহেতু তেল নিয়েছি আরো অন্যান্য জন কাছে শুনেছি যে অন্যান্য পেট্রোল পাম্পের থেকে আপনারা এক টাকা কিংবা পঞ্চাশ পয়সা ষাট পয়সা বেশি নেন কেনো এইগুলো এগুলো করেন কেনো এটা অন্যায় কিন্তু এটা অন্যায় মানে সব জায়গায় পেট্রোলের দাম একই থাকে অথ সব অন্যান্য জায়গায় একই আপনাদের এখানে অন্যান্য জায়গার থেকে পঞ্চাশ পয়সা ষাট পয়সা একই কেনো এটা না না কম দামের জন্য আমি বলছি না দেখুন মানে অন্যান্য জায়গা আচ্ছা হ্যাঁ